কী গো মনা কেমন আছ তা কিছু দিন হয়ে গেলো আমি ভালো আছি হ্যাঁ কিছু দিন হয়ে গেলো সাক্ষাৎ হচ্ছে না আমার তো টাকা পয়সার দরকার ও হ্যাঁ আমার ঘরে বাড়িতে আমার তো ভাড়া দিতে হবে ঘর ভাড়া তো হবে পাখা লাগাতে হবে ওম কিন্তু আমারও তো সংসার আছে না আর কিছু কিছু পয়সা না পেলে এই সবগুলো জুত করতে পাচ্ছি না তো হুম কিছু কিছু পয়সা দিলে আমি এই সব নয় জুত করবো আমারও তো হাত খুব টান ঠিক আছে আমিও দেখছি কীভাবে ঘরটা ভালো করা যায় তোমার কেমন কাটছে সময় আর আজকালকার যা চলছে এই এই ওদের ভিতর থেকেই তো চলতে হচ্ছে না